বর্তমানে ভারতীয় পরিবহণ ব্যবস্থা খুব একটা উন্নত বলা যায় না আবার খুব একটা অনুন্নতও বলা যায় না বিশেষ করে পরিবহণ ব্যবস্থার মধ্যে যদি আকাশপথের কথা বলা যায় এখানে তাহলে সেখানে বিভিন্ন দেশের সঙ্গে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনালি বিভিন্ন বিমানবন্দরের সঙ্গে বিভিন্ন রাজ্যের সঙ্গে ভালোভাবেই যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে আর পরিবহণ ব্যবস্থা হিসেবে যদি ট্রেন পরিষেবার কথা বলা হয় তাহলে ভারতীয় রেল অনেকাংশেই অনেক উন্নত আর শহর আর যদি পরিবহণ ব্যবস্থার তুলনা করা হয় শহরগুলো এবং গ্রামের গ্রামের অঞ্চলগুলোতে সেক্ষেত্রে বলা যায় যে শহরের যোগাযোগ ব্যবস্থা সে রাস্তাই হোক আকাশ মাধ্যম হোক আর জলপথেই হোক সেখানকার যোগাযোগ ব্যবস্থাগুলো যথেষ্ট ভালো কিন্তু গ্রামাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা অতটাও উন্নত হয়ে পারেনি এবং এর কারণ হিসেবে বলা যায় বিভিন্ন রকমের সামাজিক বাধা তো মোটেই নয় বরং পলিটিক্যাল কারণেই গ্রামের রাস্তা অতটা উন্নত হতে দেখা যায়নি এর কারণ হিসাবে বলা যায় যে গ্রামের অর্থনৈতিক অবস্থা ভালো নয় এবং রাস্তা তৈরির মাধ্যমে যে গভর্নমেন্টের যে ইনকাম এই সমস্ত ব্যাপারস্যাপারগুলো অতটা দেখা যায় না এবং যে মাঝখানে মধ্যস্বত্বভোগীরা থাকে যেখানে রাস্তা তৈরির যারা কনট্র্যাক্ট কনট্র্যাক্টর থাকে এবং বিভিন্ন লোকাল পলিটিক্যাল লিডার থাকে তারা বিভিন্নরকমভাবে এই সব কার্যে বাধা প্রদান করে এবং তাদের এখান থেকে বেনিফিট পাওয়ার চেষ্টা করে সে কারণে গ্রামের রাস্তাগুলো অতটা উন্নত হতে পারে না বর্তমানে ভারতীয় পরিবহণ ব্যবস্থায় কিছু চ্যালেঞ্জের মধ্যে বলা যেতে পারে এই যে গ্রামীণ সড়কের উন্নয়ন এই ব্যাপারটা অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়েছে তাছাড়া বলতে গেলে ভারতীয় যোগাযোগ ব্যবস্থা পরিবহণ ব্যবস্থা হিসাবে যে যদি আকাশপথের কথা বলা যায় কিংবা জলপথের কথা বলা যায় কিংবা সড়কপথের কথা বলা যায় সেগুলো যথেষ্ট অগ্রগতি করছে ধীরে ধীরে এবং আগেও করবে